ট্রাভেল এজেন্সি বলছেন হ্যালো আপনাদের এখানে শুনলাম কাশ্মীরে বেড়াতে যাওয়ার জন্য একটি সুন্দর অ্যারেঞ্জমেন্টের ব্যবস্থা হয়েছে তো আমি আমার ফ্যামিলি নিয়ে চারজন আছি আমরা আপনার ওই প্যাকেজে আমরা যেতে চাই কীরকম কী খরচ বা আপনাদের ক সুবিধা আছে আপনি বলতে পারবেন খরচ মোটামুটি আমি শুনেছি ধরুন আপনাদের ওই আঠেরো হাজার টাকা আপনাদের দিলে কাশ্মীর পুরু ঘোরানো হবে তো খাওয়া দাওয়ার কীরকম কী ব্যবস্থা আচ্ছা আর ধরুন ওখানে যে হোটেলে যে থাকার যে ব্যাপার সেটা কেমন কি ও হ্যাঁ আচ্ছা হোটেলে কোনো প্রবলেম হবে না তো কেন কি

বাত বাত বাথরুমগুলো আচ্ছা এটা ঠিক আছে আর ধরুন ওইখান থেকে যে আমরা যে সাইড সিন বিভিন্ন জায়গায় যাবো সেগুলো আপনারা নিজস্ব দায়িত্ব নিয়ে আপনারা করে দেবেন তো আচ্ছা এমনি আপনাদের কোনো অন্য কোনো প্রবলেম হবে না তো ধরুন আপনার এই এক হ্যাঁ হ ট্রেনের টিকিটগুলো যা দিবেন কনফার্ম সিট তো আচ্ছা ওকে ওকে ওকে